আপনি ফোন করে আবার আমাকে জিজ্ঞেস করছেন আমি কে গলা বুঝতে পারছো না আচ্ছা আর ফোন না নম্বরটাও বুঝতে পারছো না অনেক দিন থেকে অনেক দিন থেকে যোগাযোগ নেই তো সেই জন্য হ্যাঁ হ্যাঁ ঠিকই কথা ভোলারই কথা হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস তো কী ব্যাপার কোনো যোগাযোগ নেই কথা বার্তা নেই ফোন টোনও করিস না কথাও বলিস না সংসারের আশেপাশে তো একটু বন্ধুদের সঙ্গেও তো যোগাযোগ রাখতে হবে নাকি হ্যাঁ তাই তো আমারও তো অনেক দিন কারোর সঙ্গে যোগাযোগ করা হয় নি ফোন টোনও কেউ করে না কারো সঙ্গে এই স্কুল কলেজ স্কুল কলেজ করতে করতেই মানে আরো কোনো কিছুরই টাইম পাচ্ছি না তো এখন কী খবর না রে বিয়ে সাদি এখনো করা হয় নি তোর কী খবর তুই করেছিস ভোজ তো খাওয়ালি না বিয়ে করে নিলি আর খবর বল আর যোগাযোগ কারোর সঙ্গে করা হয় না কী বলবো যা রিচার্জের দাম বেড়েছে ঠিক মতো রিচার্জও করতে পারি না টিউশানপাতিও নাই হ্যাঁ হ্যাঁ সেইটাই তো প্রত্যেক মাসে তো রিচার্জও করতে পারি না কারোর সঙ্গে আর আজকালকার এতে রিচার্জ না থাকলে কোনো কাজও হয় না খুব সমস্যা আমি মানে অসুবিধা হচ্ছে এই রিচার্জের জন্য

হ্যাঁ ফোন করিস মাঝে মধ্যে ফোন টোন করিস যখন টাইম পাবি তখন আচ্ছা ঠিক আছে আসবো তুইও আসিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে